হ্যালো হ্যাঁ রিম্পা দিদি সবজির দোকান আপনার কাছে এখন এই সিজনে কী কী সবজি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা পটল পটল ঢ্যাঁড়স এইগুলো সবই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঢ্যাঁড়সের কত কেজি নিচ্ছেন এখন আচ্ছা পটলের আমার বাড়িতে একটা বড়ো রকমের উৎসব হবে তো তো আমি অনেক শাক সবজি দরকার ছিল তো আপনি ঠিকঠাক করে একটু যদি দামগুলো একটু বলেন ফুলকপি কত করে কেজি নিচ্ছেন তিরিশ টাকা দামটা তো একটু বেশি হয়ে যাচ্ছে একটু কম হবে তো আমি যদি মনে করুন তিরিশ চল্লিশ কিলো মতো নি দিতে পারবেন ঠিক আছে আপনার কাছে পালংশাক পাওয়া যাবে আচ্ছা তো পালংশাক কত করে এখন কেজি যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার কাছে আলু আদা আপনার কাছে আলু আদা তারপরে পেয়াঁজ সবই পাবো তো আমি গেলে আমাকে অন্য দোকানে যেতে হবে না তো কতদিন আগে মোটামোটি অর্ডার করতে হবে কিছুদিন আগে দিয়েই পেয়ে যাব তো আমি সব সবজি ফ্রেস টাটকা থাকবে তো কোনো অসুবিধা হবে না তো বাড়ি বাড়ি নিয়ে এসে পচে যাবে বা নষ্ট হবে এরকম সমস্যায় পড়তে হবে না তো আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি প্রত্যেকদিন দোকান খোলা রাখেন তো ঠিক আছে আপনার গিয়ে তাহলে দেখা করছি কথা বলছি আপনার কাছে কিন্তু দাম সব কমাতে হবে দাম একটু বেশি লাগছে তো এবার যদি না একটু কমান তাহলে আমি তো জিনিস কিনতে পারবনা না তো সেক্ষেত্রে আমি গিয়ে দেখা করছি দাম যদি দামে দরে যদি না প্রবলেম হয়ে যায় তাহলে আমি আপনার কাছ থেকে নেব আর যদি দাম বেশি লাগে তাহলে আমি কি করে নেব ঠিক আছে তাহলে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে